আমি খিচুড়ি রান্নার রেসিপি অনুসরণ করি আমি বাড়িতে যখন রান্না করি ঠিক মতন চালে ডাল পরিমাণ দিতে পারছি না সবজি মশলা বা নুন তেল এইসব ঠিকঠাক দিতে পারি না তাই জন্যে খিচুড়িটাও ভালো হয় না বাড়ির লোক খেয়ে বলে খিচুড়িটা ঠিকঠাক তোমার হচ্ছেই না আমি যখন অন্যের কোনো বাড়িতে খিচুড়ি খাই তখন ওদেরটা খুব সুন্দর স্বাদ হয় তাই ওদের জিজ্ঞাসা করি যে খিচুড়িতে কি কি কেমন দিলে মানে কোন সবজিটা দিলে কতটা চালে কোন সবজিটা বা কত মশলা বা কত ডাল দিলে এই জিনিসটা হবে ঠিকঠাক হবে সেই কারণের জন্যে অন্যের খিচুড়িটা স্বাদ লাগে কিন্তু আমি ঠিকঠাক করতে পারি না